হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ দেখছি দেখছি কী সমস্যা হচ্ছে আমি দেখছি দেখছি দেখছি কী সমস্যা হয়েছে আমি দেখছি এরকম কোনোদিনও হয় না কি বলুন তো কোনো একটা প্রবলেম হয়েছে মনে হয় আমি দেখছি দেখি কী সমস্যা হয়েছে আশা করছি ঠিক হয়ে যাবে এরকম কিন্তু কোনোদিনও হয় না এবারই এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক আছে আমি দেখছি দেখি